পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার রূপান্তর একটি গদ্যের মতো রাজ্য জুড়ে আটত্রিশটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল চালু হয়েছে নবজাতক শিশুর চিকিৎসার জন্য এনসিইউ ছটি থেকে বেড়ে আটষট্টি সংখ্যা হয়েছে রাজ্যে মোট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট পরিষেবার কাজ এগিয়ে চলেছে এই মুহূর্তে বারোটি সরকারি মেডিকেল কলেজ আছে আরো পাঁচটি নতুন সরকারি মেডিকেল কলেজ সংযোজিত হয়েছে কোচবিহার রায়গঞ্জ রামপুরহাট ডায়মন্ড হারবার ও পুরুলিয়াতেও হয়েছে এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানও গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিভিন্ন সরকারি হাসপাতালে এই মুহূর্তে বিরাশিটি ন্যায্যমূল্যের ওষুধের দোকান স্থাপিত হয়েছে স্বাস্থ্যপরিসেবার ক্ষেত্রে কম্পিউটার ও বৈদ্যুতিক মাধ্যমে ব্যাপক ব্যবহার কাজের ক্ষেত্রে গতি এনেছে এক দশকের মধ্যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা হয়ে উঠেছে বেশি বন্ধু বেশিরভাগ বান্ধব এবং মানবিক এদিকে যেমন পশ্চিমবঙ্গে অনেকটাই স্বাস্থ্য পরিষেবাগুলি এগিয়ে আবার অন্যান্য দেশের তুলনায় উন্নত স্বাস্থ্য ব্যবস্থার মেশিন ব্যবহৃত হয় এ বিষয়ে পুরো নজর দিতে হবে আরো নতুন নতুন মেশিনের ব্যবস্থা নিতে হবে অন্যান্য রাজ্যের তুলনায়